আমি একদিন একজনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেখানে ওনাদের অনেক বড়ো সবজি এবং ফুলের বাগান দেখেছি তারপর থেকে আমার মনে বাগান করার ইচ্ছা জাগলো তাই আমিও বাগান করা শুরু করলাম আমার বাগান করার ইচ্ছা অনেক দিন থেকেই ছিলো কিন্তু মনে কোনো ভরসা পাই নি কিন্তু ওনাদের বাগানটা দেখেই আমার এত্ত পছন্দ হয়েছিলো আমার মন কেড়ে নিয়েছিলো আচকে আমি আমার বাগান করে তাতে অনেক রকম সবজি ফুল ফল গাছ লাগিয়েছি আমি যখন আমার বাগানে ঢুকে দেখি যে বাগানে গাছে সবজি বা ফুল ধরেছে তখন আমার মনটা আনন্দে ভরে ওঠে কারণ আমি কোনোদিন ভাবতেও পারি নি যে আমি বাগান তৈরী করতে পারবো আচকে যখন আমি আমার বাগানে ঢুকি তখন বিভিন্ন গাছের গায়ে হাত বোলাতে থাকি এবং বাগান থেকে বার হওয়ার ইচ্ছা হয় না আমি যকো আমি আমার বাগানের সবজি তুলে খাচ্ছি আমার বাগানে শুধুমাত্র জৈব সার ব্যবহার করা হয়েছে আমি আমার বাগানে জৈব সার ছাড়া অন্য কোনো সার ব্যবহার করি না বা করতে পছন্দ করি না তাতেই আমার বাগানের সবজি ভালো হয় আমি বাগান তৈরী করে আমি খুবই আনন্দিত